বছরের পর বছর ধরে ভারতে বিনোদন বিকশিত হয়েছে ভারতীয় চলচ্চিত্র হিন্দি উড়িয়া কন্নড় ভাষা বাংলা ভাষা বিভিন্ন ভাষায় যে চলচ্চিত্র হয়েছে সেই চলচ্চিত্রগুলো দেশে শুধু নয় ভারতের বাইরেও বিদেশে খ্যাতি অর্জন করেছে অস্কার পেয়েছে এবং মানুষ সবথেকে বিনোদন হিসাবে এই চলচ্চিত্রকে বেছে নিয়েছে ফলে একদিকে যেমন সরকারের আয়ের উৎস বেড়েছে তেমন জনগণ বিনোদন নিজের অবসর সময় যাপন করছে এই চলচ্চিত্রের মাধ্যমে এবং ভারতের ভারতীয় সমাজ অর্থাৎ ভারতের লোকেরা বিনোদন হিসাবে সিনেমাকে পছন্দ করেছে তার যে বিষয়বস্তু সেখানে পারিবারিক বিষয় রয়েছে আবার সেখানে দেশকে কীভাবে রক্ষা করতে হয় দেশপ্রেম বিষয় রয়েছে এবং দেশপ্রেমের সঙ্গে সঙ্গে মানুষ সেই সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে সেই সামাজিক ব্যাধিগুলোকে কীভাবে দূর করা যায় সোশ্যাল ইস্যুগুলোকে কীভাবে নির্মূল করা যায় সেগুলোও এই বিনোদনের মাধ্যম থেকে পেয়েছে এবং বিনোদনের মাধ্যম থেকে যেমন পেয়েছে ভারতীয় জনগণের মন থেকে কুসংস্কার দূরীভূত হয়েছে তারা বিজ্ঞানের আলো দেখেছে তারা নিজেকে তৈরি করতে পেরেছে সংস্কার করতে পেরেছে এবং তাদের মধ্যে বোধ বুদ্ধি চেতনার বিকাশ হয়েছে এই বিনোদনের মাধ্যমে বিনোদনটা যেমন শুধু একদিকে বিনোদন তেমনি মানুষের চেতনার বিকাশ তার সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ অলরাউণ্ড ডেভেলপমেন্ট ঘটেছে নিজেকে তৈরি করেছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ভারতীয় অর্থনীতিতে তার বিরাট প্রভাব হয়েছে ফলে বিভিন্ন সামাজিক পারিবারিক বিষয়গুলো দেশপ্রেম বিষয়গুলো বিজ্ঞান বিষয়গুলো নিয়ে সিনেমা হয়েছে এই সিনেমাগুলো ভারতীয় জনগণ দেখতে অতি পছন্দ করে